যুব সমাজে বেকারত্ব এখন অনেকটাই বেড়ে গেছে এখন মানুষ যে ভালো পড়াশুনো করে ভালো ভালো ডিগ্রি নিয়েও ঘরে বসে আছে আর এখন অনেক ধরনের কাজ করারই প্রয়োজন আছে যেগুলো এখন অনলাইন অনলাইনের মাধ্যমে অনেক ধরনের কাজ করা যায় ফেসবুক আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে এছাড়াও কেউ চাইলে নিজেস্ব ব্যবসাও খুলতে পারে অনলাইন ছাড়াও আর সরকারের কাছে এ এটাই বলার আছে এখন আরো কর্মসংস্থান আরো বাড়ানো উচিত কারণ যেসব বেকার যারা বেকার বসে আছে তারা যাতে কাজ পায় ভালো ভালো ডিগ্রি নিয়ে বসে আছে কাহলে কর্মসংস্থানের পথটা আরো ভালোভাবে বাড়ানো উচিত